ভারত একটি কৃষিপ্রধান দেশ এবং মৎস্যর চাষ এখানে একটি উল্লেখযোগ্য অর্থনৈতিক দিক দিয়ে ভূমিকা পালন করে আমি সাধারণত মাছ ধরার জন্য অনেকগুলি সরঞ্জাম ব্যবহার করি হ্যাঁ সেটি অবশ্য বর্তমান এবং অতীতের থেকে অনেকটা পরিবর্তন ঘটেছে প্রধানত আমি বর্তমানে ইউজ করি মাছ ধরার জন্য একটি ভালো উন্নত প্রযুক্তি সম্পন্ন ছিপ আমি সচরাচর জাল বা জালিয়া দিয়ে মাছ ধরি এবং সেটি খুবই কম সময়ের জন্য আমি পো সোম মাছ ধরার জন্য ব্যবহার করি ছিপ যা উন্নত প্রযুক্তির বঁড়শি এবং সুতো দিয়ে তৈরি এবং তা উন্নত অনেক ভালো ফিচার্স আছে তার সঙ্গে ব্যবহার করি উন্নত মানের চারা সুগন্ধী খোল তার পরে খাবারের অবশিষ্ট অংশ ভাত আরও বাজারে পাওয়া অনেক উন্নত মানের ইনগ্রেডিয়েন্টস বর্তমানে যা মাছ ধরার মধ্যে আমি যেটি ব্যবহার করি সেটি হলো আটা আটা দেয় বিভিন্ন ধরনের সুগন্ধী ঘি রসুন মাঝে মধ্যে বাটার কেক পাউডার আলু ইত্যাদি মিশিয়ে টোপ হিসাবে ব্যবহার করি আগে ব্যবহার করতাম শুধু আটা

খুবই সামান্য জল এবং শুকনো আটা ভালোভাবে মাখিয়ে প্রস্তুত করা হতো এবং এক এখন সেটি জলের পরিবর্তে ব্যবহার করি আমি তরল পদার্থ হিসাবে তরল সুগন্ধী যা মাছকে আকর্ষণ করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমানে পস পরিস্থিতিতে সমাজ যতটি উন্নতি হয়েছে উন্নত হয়েছে মাছ ধরার পদ্ধতিও আগেকার মৎস্য চাষিরা মাছ ধরত ভোর ভোর এখন মাছ ধরার কোনো নির্দিষ্ট সময় নেই তারা প্রায় সা চব্বিশ ঘণ্টার মধ্যে যখন ইচ্ছা মাছ ধরতে বসে যায় এবং সেটি একটি পেশা হিসাবে আবার শখ হিসাবেও তারা ব্যা বেছে নিয়েছে বর্তমানে অনেকগুলি পদ্ধতি মাছ ধরার এসেছে যেমন হ্যান্ড ক্যা হ্যান্ড ক্যাপচারস স্টিক এটি একটি উন্নত মানের প্রযু উন্নত মানের মাছ ধরার ছিপ যেটি পুকুরে ফেলামাত্র তারা পুকুরে মাছের সে সেন্সটা সেন্সর হিসাবে ইউজ করে এবং মাছটিকে হাতেই অটোমেটিক্যালি রোবোটিক পদ্ধতিতে ধরে ফেলে তা আমি ব্যবহার করি না ঠিকই কারণ সেটির মূল্য যথেষ্ট এবং তার পরিবর্তে আমি খুব স্বল্প মূল্যের তৈরি ফোল্ডিং ছিপ ব্যবহার করে থাকি